আমার রান্নাঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতি অনেক কিছুই আছে যেমন ওভেন মিক্সচার মেশিন তারপরে মিক্সচার গ্রাইন্ডার তারপরে আরও অনেক কিছুই আছে কিন্তু আগেকার যুগে এইসব জিনিস ছিল না রান্নাঘরে মানুষ উনুনে রান্না করতো কিন্তু এখন আর কেউ উনুনে রান্না করতে চায় না সবাই বৈদ্যুতিক যন্ত্রর মধ্যে রান্না করতে অভ্যস্ত হয়ে গেছে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের পরে অনেক সময় খুব তাড়াতাড়ি করে রান্না করা যায় যেমন উনুনে রান্না করলে অনেকটা টাইম লাগতো এখন রান্না করতে করতে গ্যাস কমিয়ে দিয়ে অনেক কিছুই করা যায় তাড়াতাড়ি করে আগে শিলে মানুষ বাটত এখন মিক্সার মেশিন হতে আর বৈদ্যুতিক যন্ত্রের দ্বারা বাটা হয়ে যায় আর শিলে বসে উবু হয়ে বাটতে হয় না তাই এখনের পদ্ধতিটি অনেকটি আগের পদ্ধতির থেকে ভিন্ন কিন্তু এখনের পদ্ধতিতে একদিকে একটি সহজ পদ্ধতি হয়ে গিয়েছে এতে মানুষের অনেক উপকার হয়েছে অল্প সময়ের মধ্যে অনেককিছুই রান্না করা যায়